হ্যালো হ্যাঁ আমি কি স্বর্ণর সঙ্গে কথা বলছি হুম স্বর্ণেন্দু ভৌমিক আমি মৃণাল মিত্র বলছি

হ্যাঁ বলছিলাম যে আমার যে এই গত এক দিন ধরে আমার বাড়িতে সমস্ত জলের যেখান থেকে পাইপের যে কানেকশনগুলো আছে সেসব ওখান থেকে লিকেজ হয়ে গেছে ব্রেক হয়ে গেছে তো আমি খুবই অসুবিধার সম্মুখীন হয়েছি তো আমার বাড়ি হ্যাঁ পুরনো হ্যাঁ গত কালকে গত কালকে তো সমস্ত যেই মানে মেন যেই যেইখানটা ফোর্সটা জলের যে পাম্প থেকে আসছে হ্যাঁ ওইখান থেকেই আমার জল কানেকশানটা ব্রেক হয়ে যাচ্ছে মাঝে ব্রেক হয়ে যাওয়ায় কোনো জায়গায় আসছে না জলটা আমার রান্নাঘর বাথরুম অন্যান্য এটসেট্রা যে যে জায়গাগুলোতে আমার লাগে ওই জায়গাগুলোতে আমার আসছে না খুবই অসুবিধায় জর্জরিত হয়ে পড়েছি আর ঘরে মেয়েছেলে আছেন আমার অ্যাড্রেসটা হচ্ছে বাঙ্কপুর পুরানা হাট বাক মুন্ডিকারি রোডে ওটাই হচ্ছে

হুম কি কি লাগবে হুম আচ্ছা তো কোথা থেকে এই জিনিসগুলো নিলে একটু ভালো হয় বলতে পারবেন কোথা থেকে এই জিনিসগুলো যেগুলো আপনি বললেন ওগুলো একটু আচ্ছা তো কম দামে হুম হুম ঠিক আছে একটু কম করার চেষ্টা করবেন বুঝতেই তো পারছেন হুম হুম আচ্ছা আচ্ছা তা আপনি আসছেন কবে কালকে আবার আজকে এলেই তো ভালো হত ঘরে বুঝতেই পারছেন মেয়েছেলে থাকে আর অন্যান্য বাচ্চা আছে আমাদের অনেক অসুবিধা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা তাড়াতাড়ি করার চেষ্টা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে